বাইক চালানোর মানুষের জীবনে অনেকই পজিটিভ ইমফ্যাক্ট খুলেছে বলতে আপনি মনে করেন বাইক এখন কম বেশি সবাই চালাতে শিখছে এবং বাইক আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন বাইক যদি ভালো করে আপনি চালাতে পারেন তো অবশ্যই আপনি চালানো শিখবেন তাড়াতাড়ি বা আর কি শিখে নেওয়া ভালো কারণ বাড়িতে কখন কি একটা এমার্জেন্সি হবে মনে করেন কেউ নাই সেই টাইমে তো আপনি যদি বাইকটা চালাতে না জানেন তাহলে আপনার মনে হবে যে স্বামী যদি বাইকটা চালাতে পারতাম তা আজ আমি এই কাজটা করে দিয়ে আসতে পারতাম বা এমার্জেন্সি আর কি তো বাইক অবশ্যই চালানো খুব মানে আর কি সবারই প্রতি ইনফ্যাক্ট পড়েছে মানুষ বুঝতে শিখেছে বা এখন এখন তো সব ছেলে মেলে এখন বেশি বাইক স্কুটি যেখানে যায় যাতযাত করছে বা কি চালাচ্ছে হয়তো দূরে কোথাও যাচ্ছে তখন ট্রেনে বা বাসে যাচ্ছে কিন্তু আপনি মোটামুটি বাসের রাস্তা হলেও আজকাল সব বাইকেই যাচ্ছে তো বাইকের বাইকের ইনফ্যাক্ট সবারই মনে আর কি কম বেশি খুলে গিয়েছে

সবাইকে আর কি খোলা দরকার কারণ বাইক দৈনন্দিন জীবনে কতটা প্রয়োজনীয় আপনি ধারণা করতে পারবেন না তো ভূখণ্ডের সম্পর্কে জানতে পারি আমি হ্যাঁ যখন আপনি বাইক কোথাও যাবেন বা আর কি মনে করেন কোনো দূরে বা ট্যুরে গেলেন তো তখন আপনি প্রচুর ভূখণ্ড বা আর কি আরও আশে পাশে প্রকৃতিক সৌন্দর্য সংস্কৃত ভূখণ্ড সম্পর্কে অনেক কিছু আপনি জানতে পারবেন যে এটা এই পাহাড় এটা ওই পাহাড় এটা এই নদী এটা এই নদী এটা এই রাস্তা এ রকম একটা মানে আর কি সৃষ্টি মানে আর কি আপনি মনে মনে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথা থেকে কোথা চলে যাচ্ছেন বা কোথা থেকে কোন এটা এরিয়ে চলে যাচ্ছেন তো এইটাই আর কি আপনি সম্পর্কে আর কি আপনাদেরকে জানালাম তো এটাই হলো আর কি ব্যাপার